আমি ছোটো থেকে ড্রয়িং করতে খুব ভালোবাসতাম সেই ড্রয়িং নিয়েছিলো আমার একটা স্বপ্ন আমি যে ড্রয়িং করে যে একটা বিরাট একটা শিল্পী হবো সেটাই আমি মনে মনে ভেবেছিলাম কিন্তু আমি সে ড্রয়িং শেখা কাল কালীন অবস্থায় আমার একটু সমস্যা দাঁড়িয়ে গিয়েছিলো যে কোনো সময় ড্রয়িং খাতা কিনলাম তো রুল কিনতে পারলাম না রুল কিনলাম রাবার পাচ্ছি না সেরকম অসুবিধায় ভুগছিলাম অসুবিধায় ভুগতে ভুগতে আমার ড্রয়িংটা কমপ্লিট আমি করতে পার নি এটাই আমার কিন্তু একদিন হঠাৎ আমি ড্রয়িং করতে বসি আমার ড্রয়িংটা আমার পক্ষে খুবই ভালো লাগলো সেই ড্রয়িংটা নিয়ে আমার খুব ভালো লাগলো আমার ক্লাসের দিদি দাদা ভাই বোনরা সবাই দেখে খুব খুশি হলো আর সে বলছে যে খুব সুন্দর হয়েছে এই ড্রয়িংটা এই হিসেবে ড্রয়িংগুলো করলে ভালো একটা ড্রয়িং ক্লাসে ভালো হবে